থালা বাসন ধোয়ার জন্যে আমরা ভিম সাবান ব্যবহার করি কারণ ভিমে একঠো একশোটা লেবুর শক্তি আছে ভিমে তৈলাক্ত বাসন ও জীবাণু ব্যাকটেরিয়া সব দূর করে তাই আপনাদেরকেও বলছি বাসন ধুতে গেলে ভিম সাবান দিয়ে বাসন ধোবেন কারণ ভিম সাবানের যে লেবুর শক্তিটা রয়েছে অন্যান্য সাবানের তুলনায় সেটা নাই ভিম সাবানের বাসন ধুলে ব্যাকটেরিয়া দূর করে ওই বাসনের ধুলে খাবার খেলেও কোনো অসুবিধা হয়নি মানুষ রু অসুস্থ হয়ে পড়েনি তাই আমাদের প্রতিবেশীদেরকেও আমরা বলেছি যে ভিম সাবান দিয়ে বাসন ধোও ভিম সাবান দিয়ে বাসন ধুলে তৈলাক্ত বাসনও পরিষ্কার করে যতই তেল কালি বাসন থাকুক না এক চামচ ভিম গুলে দিই লিক্যুইড ভিম গুলে দে দিলে সব বা আবার তৈলাক্ত বাসন সাদা ঝকঝকে হয়ে যাবে এক মিনিটেই তাই আমরা বলছি যে ভিম সাবানটা ব্যবহার করুন ভিম সাবানটা ব্যবহার করা সকলের দরকার আর সকলেরই উপকার ভিম সাবানের কোনো ব্যাকটেরিয়া সব কিছু এগবারে জীবাণু নাশ করে ভিম সাবানে বাসন ধুলে ওই বাসনের খাবার খেলেও কারো কোনো রোগ অসুখ ব্যাধি কিছুই হয় না তাই আমরা আমাদের পাড়ার প্রতিবেশীদেরকেও বলেছি আমনাদেরকেও বলছি যে ভিম সাবান ব্যবহার করুন এতে বাসন ধোয়ার প্রক্রিয়া ব্যাখ্যা হবে আরো ভালোভাবে বাসনের ব্যাকটেরিয়া মারা যাবে সব কিছুতেই ভিম সাবান খুব ভালো